হ্যাঁ আমরা একবার আমরা বন্ধুরা মিলে একবার পাহাড়ে গিয়েছিলাম একটি উচ্চস্তরের পাহাড় অযোধ্যা পাহাড় এবং সেখানে পাহাড় আরোহন করার সময় আমাদের দুর্বলতার শিক্ষা পেয়েছিলাম এবং অপরিচিত পাহাড়ে আরোহন করার সময় স্থায়ীভাবে স্থানান্তর করতে এবং নিরপতা নিরাপত্তার সুরক্ষার সুযোগ পেয়েছি এছাড়াও আমি সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিলাম এবং আমরা পাহাড় আরোহন করার সময় কিছুটা ভয় পেয়েছিলাম অপরিচিত পাহাড়ে আরোহন করার সময় যেরকম মানুষ পেয়ে থাকে এবং কিছুটা সময় বৃষ্টির কারণে আমাদের আরও বেশি ভয় লেগেছিলো এবং শেষে আমরা সেই পাহাড়টিতে আরোহন করেছিলাম এবং পাহাড়ের শৃঙ্গে পৌঁছেছিলাম এবং তারপর আমি অনেকটা আত্মবিশ্বাস পেয়েছিলাম আর সেখান থেকেই আমার এই পাহাড়ে আরোহন করার পর থেকেই আমার নিজের প্রতি আত্মবিশ্বাস অনেক বেড়েছে এবং আমার সাহসের ক্ষমতা পরিমাপ করতে পেরেছি